প্রতিটা মানুষ যে যার সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন সেই সব সংস্কৃতিকে ধরে রাখা সেই মানুষের কর্তব্য হয় কেননা সেই মানুষ তার সংস্কৃতির মাধ্যমেই আর পাঁচটা মানুষের সঙ্গে পরিচিতি লাভ করেন সেই জন্য আমি যদি আমার কথা বলি আমি আমার সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমি আমার সংস্কৃতির ঐতিহ্য এবং এর যে গুরুত্ব সেটাকে আমি প্রথমে নিজে অধ্যয়ন করবো এবং পরে অন্যকে বা অন্য অন্য সদস্যদের এই বিষয়ে অধ্যয়ন করাতে সাহায্য করবো যাতে তারা এই গুরুত্ব বোঝে হ্যাঁ তাছাড়া প্রতিটা মানুষের তার নিজের পরম্পরা পূর্বপুরুষ যা করেছেন সেখান থেকে এ একেবারে বেরিয়ে না গিয়ে কিছু কিছু জিনিস যেগুলো আগামী দিনের জন্য সেই পরম্পরা মেনে চলা ভালো তাছাড়া আগামী প্রজন্মকে এই বিষয়ে শিক্ষিত করে তোলা এবং আগামী প্রজন্মকে উৎসাহ দেওয়া যাতে আগামী প্রজন্ম এইসব সংস্কৃতি এবং ঐতিহ্যে অংশগ্রহণ করে এবং জানারা যারা গুরুজন আছেন বড়োরা আছেন যারা আমাদের এই এই সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বোঝেন তাদেরকে দায়িত্ব দেওয়া যাতে তারা এই ব্যাপারটাকে মনিটরিং করেন সেটা করলে কী সুবিধা হচ্ছে কোন দিকে অসুবিধা হচ্ছে সেই সমস্ত ব্যাপারগুলো তুলে ধরেন এবং আলোচনা করেন তাছাড়া বর্তমানে ঐতিহ্য এবং সংস্কৃতিকে বজায় রাখার জন্য সরকারেরও সাহায্য নেয়াতে নেওয়া যেতে পারে সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন রকম সম্পত্তি বিভিন্ন রকম মন্দির কিছু যা কিছু থাকে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করা যায় তো সেক্ষেত্রে যখন ভূমি একটা সংস্কৃতির যে ভূমি তার এ স্থান যখন সংরক্ষণ হবে তখন বলা যায় যে সেখানকার সংস্কৃতিও ও ঐতিহ্যও সেখানে সংরক্ষিত থাকবে